আমাদের সংস্কৃতিতে নৃত্য একটি ঐতিহ্যপূর্ণ ঘটনা এই নৃত্য করতে গিয়ে মানুষ নানা ধরনের পোশাক এবং গয়নার ব্যবহার করে থাকে যেমন মানুষ বিভিন্ন ধরনের শাড়ি ব্যবহার করে অনেকেই শাড়িকে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের বিভিন্নভাবে পরে থাকে এই শাড়ি অনেকে শাড়িকে ধুতির মতো করে পরে অনেকে অনেকে শাড়ি সু খুব সুন্দর কুঁচি করে এবং আটপৌরে করে পরে এবং এই নিত্য করতে গিয়ে অনেক গয়নার ব্যবহার হয় যেমন গলায় হার গলায় হার কানের হাতের বালা কোমর কোমরবন্ধনী পায়ের নপুর পায়ে ঘুঙুর ইত্যাদি এছাড়াও এছাড়াও নৃত্য করতে নৃত্য করতে নৃত্যের জন্য আরও বিভিন্ন ধরনের গয়নার প্রয়োজন গয়না ব্যবহার করে মানুষ এছাড়াও আমাদের সংস্কৃতিতে অনেক ধরনের নৃত্য দেখা যায় যেমন ছৌ নাচ ছৌ নাচ করতে গিয়ে মানুষ মুখোশ ব্যবহার করে এছাড়াও ভারতনাট্যাম ভারতনাট্যামে খুব সুন্দর করে শাড়ি পরে এছাড়াও হচ্ছে নৃত্যের জন্য যে সমস্ত গয়নাগুলি ব্যবহার করা হয় সেগুলি হল গলায় খুব সুন্দর চিক ব্যবহার করা হয় এছাড়া অক্সিডাইসড মেটাল সিলভার প্রভূতির বিভিন্ন ধরনের গয়না ব্যবহার গয়না ইত্যাদি ব্যবহার করে থাকি বিভিন্ন নাচের শিল্পীরা এছাড়াও এছাড়াও নিত্যের জন্য আরও বেশ কিছু বেশ কিছু সামগ্রী ব্যবহার করা হয় সেগুলির মধ্যে অন্যতম হল কোমরবন্ধনী পায়ের নপুর হাতের বালা গলার হার ইত্যাদি